পশুপালনের পাশাপাশি কী কী পার্শ্ব ব্যবসা করা যায় মাংস ডিম দুধ পশম ছাড়া অতিরিক্ত পণ্য কী যা আপনি পান এবং বিক্রি করতে পারেন অতিরিক্ত পণ্য বিক্রি করতে পারি মাংস পশুপালন থেকে মাংস ছাড়া ডিমই ছাড়াও আর হাঁস থেকে ডিম ছাড়া হাঁসের মাংস বিক্রি হয় গরুর দুধ বিক্রি হয় তাছাড়া তাছাড়া গোবর গোবরও ঘুঁটে হিসেবে বিক্রি করা যায় যে যেটা আমরা গরুর থেকে পাই আর মাংস ছাড়াও ছাগলের অনেক কিছু চামড়া বিক্রি হয় যেটা আমাদের প্রয়োজন হয় ঢাক ঢোল বানানোর জন্য আর হাঁসের ক্ষেতড়ে হাঁসের পালক দিয়ে অনেক কারুকার্য ফুলদানী অনেক জায়গায় অনেক কিছু ক্ষেত্রে হাঁসের পালকও বিক্রি হয় তাছাড়া পশুপাখি ছাড়া আমরা ডিম ছাড়াও হাঁসের পালক পালক দিয়ে আমরা নানা রকম কাজের কাজের ক্ষেত্রে ফুলদানী নানা রকম এন জি ওতে নানা রকম জিনিস বানাতে পারি আর পশুর গরুর আমরা দুধ ছাড়াও গরুর দুধ ছাড়াও গরুর গোবর গোজে যেটা আমাদের মানুষের অনেক কাজে লাগে জমি চাষ করার ক্ষেত্রে গোবরের ব্যবহার হয় আবার গোবর ক্ষেত্রে ঘুঁটেরও প্রয়োজন হয় যেটা আমার জ্বালানির কাজে লাগে তাই পাশাপাশি অতিরিক্ত বিক্রি করতে পারেন এবং এইসব আমার প্রয়োজনীয় হয় এই ক্ষেত্রে আমরা দুটা করে জিনিস ব্যবসা করে থাকি